নয় লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো তিন কুড়ি হাজার আটশো এক তেইশ হাজার নশো বারো এক লক্ষ নব্বই হাজার নশো বত্রিশ আট লক্ষ আটষট্টি হাজার আটশো ষোল